সরকার বিভিন্ন রকম প্রকল্প এনেছে মানুষকে সাহায্য করার জন্যে যেমন রাজ্য সরকার আবার কেন্দ্র সরকার যেমন যে সব মানুষদের মাটির বাড়ি ছিল গ্রামে গ্রামে সেইখানে প্রধানমন্ত্রী তাদেরকে ঘর দিচ্ছে তাদের মাটির ঘর আর রাখছে না এই এর মাধ্যমে মানুষের অনেক ভাল হচ্ছে মানুষকে সাহায্য করা হচ্ছে কারণ যারা মাটির ঘরে বাস করে তাদের হয়তো বৃষ্টির সময় ছাদ থেকে জল পড়ে তাদের মাটি ভিজে যায় মাটি অনেক সমস্যা হয় মাটির ঘরে ওই জন্য বা ঝড়েও উড়ে যায় ওই জন্য পাকার ঘর দিচ্ছে যাতে মানুষ সমস্যার মধ্যে না পড়ে আরো কিছু প্রকল্প আছে যেমন রাস্তাঘাট মানুষকে ঠিক করছে তারপরে আছে যেমন রাজ্য সরকার দিচ্ছে কন্যাশ্রী প্রকল্প রূপশ্রী প্রকল্প তারপরে স্কুলে স্টাইপেন্ড দেওয়া হচ্ছে বার্ধক্য ভাতা দেওয়া হচ্ছে বৃদ্ধদের বিধবাদের বিধবা ভাতা দেওয়া হচ্ছে এবং যারা কন্যাশ্রী মানে যারা পড়াশোনা করতে পারতো না তারা কন্যাশ্রীর মাধ্যমে পয়সার অসুবিধার জন্য তারা কন্যাশ্রী পাচ্ছে যাতে পড়াশোনাটা করতে পারে যাদের বিয়ে দিতে অসুবিধা হতো তারা রূপশ্রী পাচ্ছে এবং যারা হয়তো অনেক দূর দূরান্ত থেকে ইস্কুলে আসতে পারতো না সমস্যা হতো দূর দূরান্তের জন্য তো তাদেরকে সাইকেল দেওয়া হচ্ছে সবুজশ্রী প্রকল্পের মাধ্যমে তো এই প্রকল্পগুলো মানুষকে অনেকভাবে সাহায্য করছে